হ্যালো হ্যাঁ বলুন আমি তো এই তো ইলেকট্রিশিয়ান বলছি হ্যাঁ এক্ষুণি তো হবে না দু এক দিন দেরি হবে এখন পুজোর সময় চলছে তো এখন আমরা একটু ছুটিতে আছি দুই তিন দিন বাদে হবে সমস্যা কী হয়েছে খারাপ হয়েছে বলতে কি এসি চলছে না ও ও খালি ফ্রিজ খারাপ হয়েছে তাই তো আমাদের তো যেতে দেরি হবে এক কাজ করুন ওদের ভিতরে জল বা বরফগুলো একবার পরিষ্কার করে দেখুন কিছু হচ্ছে কি না হ্যাঁ আর আমরা পরেতে গিয়ে তাহলে আপনার আপনার নামটা আমরা এন্ট্রি করে রাখছি আমরা একটার সময় আমি হোক বা অন্য কেউ গিয়ে ওটা ঠিক করে দেবো কেমন ও মানে ওয়ারেন্টি আছে না কি ও তাহলে ঠিক আছে আমাদের কেউ একটার সময় গিয়ে করে দেবে থ্রি ডেস কেউ নেই না না এখন হবে না এখন সময় আর এখন ছুটির সময় চলছে তো পুজো টুজো হচ্ছে ঠিক আছে তাহলে হ্যাঁ